যারা নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে আরো যুক্ত হতে চায় তাদের জন্য আমার একটি ছোটো টিপস রয়েছে যে তারা এমন কিছু নিয়ে গবেষণা করুক যে যেটা আজ পর্যন্ত কেউ সেটা নিয়ে গবেষণা করেনি